হ্যালো হ্যাঁ কখন আসছো তোমরা ও না সুনীল বলছিল না যে ওরা নিজেদের গাড়ি ভাড়া করে আসব না রিয়ার বাবা বলছিল নাকি ওর সাথে কথা হয়েছে আর যাই ব হ্যাঁ বন্ধ থাকুক গে তোমরা চলে এসো ওখানে পুলিশরা রয়েছে তো ওইরকম গাড়ি ছাড়তে দিচ্ছে ওইরকম গাড়ি যেতে দিচ্ছে বুঝলে হ্যাঁ তাহলে রাত্রের খাওয়া দাওয়াটা এইখানেই করে নেবে বাইরে খেয়ে এসো না হুম বলছিলাম যে ভেবে রেখেছি একটা রান্না পটলের দোর্মা করব ভাবছিলাম তো খায় তো তোমার ইয়ে সবাই খায় তো সুনীল আর সবাই খায় হ্যাঁ বাড়িতেই বানাব ভাবছিলাম কেন তাহলে তোমাদেরকে কিনে আনতে হবে না এখানে একটা ভালো রেস্তোরাঁ আছে আমি তাহলে সেখান থেকে অর্ডার করে দিচ্ছি ওখানেরটা বেশ ভালো খেতে মানে সবাই বলেছে এমনকি আমরাও আগে একবার নিয়ে এসেছিলাম মানে অর্ডার করেছিলাম ভালো লেগেছে বেশ ভালো হ্যাঁ বাঙালি রেস্তোরাঁ আমরা বাঙালি বলে একটা রেস্তোরাঁ আছে এখানে না না তেমন কোনো ব্যাপার ছিল না আচ্ছা আজকে ওই রাত্রের খাবারের জন্যে যেটা করছি সেটা অর্ডার করে দিচ্ছি কাল তখন তুমি আসছ তো দুজনে মিলে করে নেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই হুম গুবলুকেও নিয়ে এসো আর মাসিমা ভালো আছে সবাই আচ্ছা হ্যাঁ ওটাই বলছিলাম পটলের দোর্মাটার সাথে ওই নান বা কুলচা টাইপের কিছু নিয়ে এসো তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে ওইদিক থেকে আসার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিয়ে নেব নিয়ে নেব ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি এসো এবং সাবধানে আসবে আচ্ছা ঠিক আছে সাবধানে এসো কিন্তু হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে হুম